ঝাড়গ্রাম জেলার জলবায়ু অতিরিক্ত মনোরম বা নাতিশীতোষ্ণ প্রকৃতির নয় এখানের জলবায়ু কিছুটা রুক্ষ ও শুস্ক প্রকৃতির এখানকার তাপমাত্রা গ্রীষ্মকালে অতিরিক্ত গরমের কারণ হয়ে থাকে বৃষ্টিপাতও সেরকমভাবে হয় না কিন্তু বর্ষাকালে যথেষ্ট বৃষ্টিপাত হয়ে থাকে শীতেও প্রচণ্ড পরিমানে কিছু কিছু অংশের যথেষ্ট ভাল শীত থাকে তাই এখানে কিছুটা রুক্ষ প্রকৃতির হয়ে থাকে যথেষ্ট মনোরম আবহাওয়া না হওয়ায় এখানকার মানুষকে বেশ কষ্টের মধ্যে পড়তে হয় এই এখানে গ্লোবাল ওয়ার্মিংয়ের বা বিশ্ব উষ্ণায়নের ফল এখানকার জলবায়ুতে পড়েছে বলেই মনে হয় তাই এখানে কখনো তাপমাত্রার হেরফের ঘটে বা কখনো বৃষ্টিপাতের ঘটে এইভাবেই এখানে জলবায়ুর পরিবর্তন হয় এবং মানুষজন তাদের কৃষিকাজের ক্ষেত্রে বেশ কিছুটা অসুবিধার মধ্যে পড়ে থাকেন